আমি পুরুলিয়া হুজুক পাড়ার বাসিন্দা আমি নীলকুঠি ডাঙার ঠেক রেস্তরাঁ থেকে প্রায়ই খাবার আনিয়ে থাকি আমি নয় তারিখে যে পোলাও ও কসা মাংস অর্ডার করেছিলাম সেটি খুব ভালো স্বাদের ছিল যা জিভে জল আনতে বাধ্য করে আমি পুনরায় সেই অর্ডারটিই করতে চাই এছাড়াও ফুলকপি পনিরের তরকারি ধোকার ডালনা এই খাবারগুলি আপনাদের কাছে কি এখন পর্যাপ্ত পরিমাণে আছে যদি থেকে থাকে তাহলে আমার অর্ডারের সাথে অনুগ্রহ করে যোগ করে দেবেন